হ্যাঁ হ্যালো কে বলছেন আমি হচ্ছি অভিজিৎ দুধ বিক্রেতা না না এরকম বাজে কথা বলবেন না এরকম ভুল কথা বলবেন না কারণ আমি কোনো দুধে ভেজাল মেশাই না কারণ আমি যে আপনার দুধ ছেলে হয়তো দেখবেন যান অন্য কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দুধের কারণে নয় কারণ আমি তো শুধু আপনার বাচ্চাকে শুধু দুধ দিচ্ছি না আমি তো অন্য সবাইকে দিচ্ছি আপনাদের পাড়ার প্রতিবেশীর সবাইকে দিচ্ছি তো তাদের তো কই কেউ তো অসুস্থ হয়ে পড়ছে না তাহলে আপনি ভালো করে খোঁজ নিন সে নয় দেখা যাবে কিন্তু তাহলে আমার একটা কথা ঠিক আছে আমি মুর্খ মানুষ হতে পারি কিন্তু সঠিক কথাই বলছি তাহলে আপনার আপনাদের পাশেপাশে যাদেরকে আমি দুধ দিই তাদের বাচ্চারা কেন অসুস্থ হয়ে পড়েনি এটা আমাকে বলুন যদি কিছু মেশানোই থাকত তাহলে আপনার বাচ্চার সাথে সাথে অন্য বাচ্চারাওতো অসুস্থ হয়ে পড়ত তো হ্যাঁ ঠিক আছে তাহলে এটার মানে এটাই দাঁড়ায় যে অন্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়েনি মানে আমার দুধে কোনো কিছু মেশানো থাকেনি আপনার ছেলে হয়তো অন্য কিছু খাওয়ার ফলে এইরকম অসুবিধা ফিল করছে বা এইরকম সমস্যা দেখা দিচ্ছে আপনার ছেলের শরীরে দেখবেন যান অন্য কোথাও অন্য কিছু খেয়েছে না কি আমার দুধে এরকম আমার এটা একটা ব্যবসা আমার ব্যবসা এত দিন ভালো চলেছে তো এরকম আপনি খারাপ প্রতি বা ইয়া করছেন তো এটা তো খারাপ জিনিস তাই না সেটা আপনি নেওয়া বন্ধ করতে পারেন আপনি পুলিশ কেস করবেন না বন্ধ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি এইভাবে আমার ব্যবসার উপর ব্যবসাতে এরকম খারাপ দিক খারাপ দাগ লাগাতে পারেন না কারণ অন্য বাচ্চারাওতো এরকম অসুস্থ হয় না তো আপনার বাচ্চাই কেন হয়েছে দেখবেন যান অন্য কিছু খাওয়ার ফলে হয়েছে আপনাকে বারবার তো একটা কথাই বলছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমারও যোগাযোগ মানে তাদের যদি অসুস্থ হতো তারা তো আমাকে ফোন করে জানাতো আপনি যেমন জানাচ্ছেন আপনার বাচ্চা অসুস্থ হয়েছে তাদের বা মা বাবাও তো জানাতো না কি

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যদি আপনি মিথ্যা কথা বলেন ধরা পড়ে তাহলে কিন্তু আপনি আমি স্টেপ নিতে বাধ্য হব পুলিশের কাছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারেন কেন পারেন না ঠিক আছে হ্যাঁ দেখাই যাক তাহলে হুম হুম ঠিক আছে দেখা যাবে